হ্যালো হ্যাঁ আপনি কি আমার নম্বরে আগে ফোন করেছিলেন বলুন কবে দিতে হবে আর কি কি ফুল লাগবে বলুন হ্যাঁ আমরা আগে থেকেই ফুলের অর্ডার নিয়ে থাকি ফুলের অর্ডার আগে থেকেই যদি না দেওয়া হয় তাহলে ফুল পাওয়া যায় না কারণ আমাদের তো সব কিছু বাগানের ফুল নয় আমাদেরকেও তো অন্য জায়গা থেকে ফুলটা আনতে হয় সেজন্য আপনি কি কি ফুল লাগবে সেটা যদি আমাকে যদি আগে থেকে না বলেন তাহলে তো আমি সব ফুলের জোগান দিতে পারব না সেই জন্যই জিজ্ঞাসা করছি যে কি কি ফুল লাগবে হ্যাঁ গাঁদা ফুলটা তো সব দিনই পাওয়া যাবে সব যে কোনও মুহূর্তেই পাওয়া যাবে যদি বেশী পরিমাণ বলেন তাহলে আগে থেকে অর্ডার দিতে হবে নইলে সব দিনই পাওয়া যাবে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রজনীগন্ধার মালা দুরকমের পাওয়া যায় আপনার কেমন লাগবে সেটা বলুন রজনীগন্ধা একটা শুধু রজনীগন্ধা তার সঙ্গে আবার অন্য ফুল দিয়েও কিছু কম্বিনেশন থাকে অন্য ফুলের যেরকম ধরনের মালা লাগবে নাকি শুধু রজনীগন্ধার মালাটাই লাগবে রজনীগন্ধার মালাও তো অনেক রকমের হয় আবার কিছু কিছু রজনীগন্ধার সঙ্গে গোলাপ ফুলও দেওয়া থাকে এবারে কেমন কি লাগবে সেটা না না আমার দোকান খোলা থাকে বৃহস্পতিবারে বন্ধ থাকে হ্যাঁ এসে কথা বললেই আমার মনে হয় ভালো হবে হ্যাঁ তবু একটু শুনি একটু কি কি ফুল লাগবে সেটা যদি একটু শুনে রাখতাম তাহলে একটু ভালো হত

আচ্ছা ঠিক আছে আপনি আসুন যদি আসতে চান তাহলে আপনি রবিবার দেখে আসুন রবিবার দিনে আমার একটু খালি থাকে অন্যান্য দিন খুব ভিড় থাকে রবিবার দিনটা একটু খালি থাকে রবিবার বিকেলের দিকে আসুন বিকেলের দিকে দোকানে একটু ভিড়টা কম থাকে তাহলে আপনাদের সঙ্গে বসে ভালোভাবে কথা বলতে পারব অর্ডারটাও ভালোভাবে নিতে পারব কি কি পাওয়া যাবে সেটাও আপনাদেরকে বলে দিতে পারব সেটা আসুন না এসে দেখে সেটা এখন বলা হবে আসুন আসলেই সেটা আপনাকে আমি ফুলের কম্বিনেশনগুলোও দেখতে পাবেন যে কেমনভাবে কেমন ফুল পাওয়া যায় কেমন স্টিক পাওয়া যায় আপনাদেরও তো একটা পছন্দের ব্যাপার আছে আপনি আসুন আসলেই কথা হবে হ্যাঁ সে তো অবশ্যই ঠিক আছে আপনি আগে আসুন এসে দেখে যান দেখে গেলে তবেই ঠিক করতে পারবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ